পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু খুবই আদ্র এবং উষ্ণ এবং বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে পুকুর ডোবা সমস্ত কিছু ভেসে যায় ভেসে যাওয়ার ফলে অনেক অনেক পুকুরের মাছ বা নদীর মাছ তখন বাইরে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার ফলে ট্যাংরা ইত্যাদি ইত্যাদি মাছ মাছ তখন মাছ বেরিয়ে যায় এবং মাছ ধরা হয় ধরার পরে সেটার ঝোল বা সেটা রান্না খুবই ভালো লাগে এবং দৈনন্দিন জীবনকে অনেক আনন্দিত করে এবং সকলে মিলে একটা আনন্দ হয় এবং